বাঙালি মানেই একটা বুদ্ধিজীবী গোষ্ঠী বা জাতির পরিচয় হিসেবে কিন্তু মানুষ জানে হ্যাঁ আমার নিজেস্ব বহু প্রিয় কবি আছে তার মধ্যে একজন হল সুনীল গঙ্গোপাধ্যায় বা ধরুন শঙ্খ ঘোষ এদের এদের কবিতা আমি ভীষণভাবে পছন্দ করি এরা বিভিন্ন ধরনের সামাজিক রাজনৈতিক এছাড়া বিভিন্ন ধরনের পকৃতি বিভিন্ন ধরনের বিষয় নিয়ে কাজ করেন এছাড়া এই ধরনের কবি মানুষের মননের সঙ্গে মানুষের অন্তরের সঙ্গে জুড়ে আছেন এদের কাজকর্ম এদের ভাবনা চিন্তা এদের এদের বহুধা যে শৈল্পিক কর্ম তার সঙ্গে মানুষ একাত্মতা অনুভব করেন এছাড়া এনাদের লেখার মাধ্যমে তারা তাদের মানুষের মানুষের জীবন আচার শিল্প সংস্কৃতি কৃষ্টি প্রভৃতি বহুধা বিষয় তুলে ধরেন এবং যা বাঙলি এবং বাংলা সাহিত্যকে প্রতিনিয়ত সমৃদ্ধ করে চলেছে এছাড়া এই সকল মানুষ শুধুমাত্র বাঙালির মধ্যে বেঁচে থাকবে না সমস্ত যদি বাঙালি জাতির কথা ওঠে তাহলে এসব মানুষ মানুষের নাম আগে উচ্চারিত হবে এবং বাঙালি জাতির কর্ণধার হিসেবে বাঙালি জাতির সিম্বল হিসেবে কিন্তু এরা অবশ্যই টিকে থাকবেন যা অবশ্যই বাঙালি হিসেবে আমার একটা একজন একটা গর্বের বিষয়